বলছি আপনি নমস্কার বলছি আপনি বই দোকান থেকে বলছেন তো বলছি আপনাদের দোকানে কি বই পাওয়া যাবে ক্লাস টুয়েলভের জন্য সমস্ত বইগুলো আমার লাগবে আর কি আমার লাগবে বলতে বাংলা ইংরেজির সহায়িকাগুলো লাগবে তারপরে হচ্ছে শিক্ষা বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান এই সমস্ত বইগুলো লাগবে বইগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার দোকানে বারো পার্সেন্ট অন্যান্য দোকানে ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে ছাড় দিচ্ছে যে আচ্ছা সিলেবাস কি চেঞ্জ হয়েছে আপনার দোকান কখন কখন খোলা থাকে আচ্ছা তো যখন খুশি গেলেই পাওয়া যাবে তাই তো বইগুলো কি আগে থেকে অর্ডার দিতে হবে না কি গেলেই পাওয়া যাবে কারণ দরকার পড়লে তাহলে কাল পরশু করেই চলে যেতাম আর কি আমি যদি না যাই এখান থেকে আপনাকে অনলাইনে পেমেন্ট করে দিলেও তো চলবে অ্যাডভান্স কিছু দিয়ে আপনি বইগুলো এনে রাখবেন দিয়ে আমি একবারে গিয়ে নিয়ে চলে আসবো তাহলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো ঠিক আছে নমস্কার রাখছি হ্যাঁ